আমি সব সময় আমার ফ্যামিলি বা কখনো ফ্যামিলির না হলে সেটা বন্ধুদের সাথে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে আমি বন্ধুদের সাথে অনেক জায়গায় ভ্রমণ করেছি যেমন নর্থ সিকিম পুরী দীঘা এগুলো আমার বন্ধুদের সাথে ভ্রমণ করার অভিজ্ঞতা রয়েছে তারপর ছোট একটা সমুদ্রের পাশে জায়গা মৌসুনী দ্বীপ বলে ওখানেও আমরা বন্ধুদের সাথে ভ্রমণ করে এসেছি এবং আবার পরবর্তীকালে এক মাস পর যাব অন্য কোনো এক অজানা উদ্দেশ্যে সেখানেও আমরা বন্ধুদের সাথে ভ্রমণ করব ভ্রমণ করার মজা বন্ধুদের সাথে আলাদাই থাকে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে বন্ধুরা দশ বারোজন বন্ধু সবার সাথে মজা করতে করতে যাওয়া একটা রাতের ট্রেন জানলার ধার বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে যাওয়া চা সাথে বাইরের দৃশ্য বন্ধুদের সাথে হা হা হি হি গান বাজনা বিভিন্ন রকম মজা করতে করতে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজা বা কোথাও যাওয়ার মজা সেটা আলাদাই হয় আমি বন্ধুদের সাথে ঘুরতে যেতে খুব পছন্দ করি এবং ফ্যামিলির সাথেও ঘুরতে যেতে পছন্দ করি ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার মজা সব সময়ই আছে তাদের সাথে গেলে আরো ভালো ভালো জায়গা দেখা যায় এবং বন্ধুদের সাথে গেলেও অনেক মজা হয় নিজের বয়সী নিজের সমবয়সী বন্ধুদের সাথে গিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আমরা নর্থ সিকিম ঘুরে এসেছি পুরী ঘুরে এসেছি দীঘা ঘুরে এসেছি মৌসুনী দ্বীপ ঘুরে এসেছি পরবর্তীকালে আরো কোথাও পাহাড়ি এলাকায় ঘুরতে যাব বন্ধুদের সাথে ট্রেনে করে সেসব মজা আলাদাই থাকে